আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হল ল্যাপটপ যদিও এই ল্যাপটপের বেশ কিছু উপকারিতা রয়েছে যা এটিকে ব্যবহারযোগ্য করে তোলে তা থাকা সত্ত্বেও এটির কিছু অপকারিতাও রয়েছে যেগুলি হল এটি বেশিক্ষণ চোখের সামনে খুলে রাখলে বা ব্যবহার করলে এর ফলে আমাদের চোখের ক্ষতি হতে পারে এবং একভাবে বা এক জায়গায় বসে থেকে এটি ব্যবহার করলে বিভিন্ন শারীরিক ব্যামো হতে পারে এছাড়া যদি কোনো উপকারি কাজে এটি না ব্যবহার করা হয় তাহলে যেমন বিভিন্ন বিনোদনই জিনিস অনুষ্ঠান দেখার জন্য এর দ্বারা আমাদের সময়ও নষ্ট হতে পারে এগুলি এই ল্যাপটপের বেশ কিছু অপকারিতা যা আমাদের মাথায় রাখা উচিত